বলছি ওখানে কি ব্লাউজ তৈরি করেন না আমি এবার আমি সেইটাই আপনাকে জিগাস করছি যে ডিজাইন কীরকম করে মানে আপনার কাছে গেলে আমি ডিজাইন দেখবো আমায় যদি আপনাকে হোয়াটসঅ্যাপ দিই নাম্বারটা দিই তাহলে আপনি ডিজাইন আমাকে ফোনে ডিজাইন দিয়ে পাঠালে আপনাকে আমি নয় আমি বলে দিতে পারলাম আর বাড়ির লোক গিয়ে নয় কাপড়টা দিয়ে চলে এলেও হতো না না আমি বলছিলাম যে ওগুলো না আমি বলছিলাম যদি হলো আপনি হলো মানে কাপড়টা আমার একটু ভালো করে বের করে একটু ভালো কোয়ালিটির মাল তো আমার একটু ভালো জিনিস জিনিসটা ভালোভাবে তৈরি করতে হবে মানে জিনিসটা যেন নতুন ডিজাইনের হয় নতুন ডিজাইনের যেমন হয় না আপনাকে আমি একটা ব্লাউজ দিয়ে দেবো আপনাকে আমি একটা ব্লাউজ দিয়ে পাঠিয়ে দেবো যাতে আপনি সেই মাপেই তো করে দিতে পারবেন আচ্ছা আপনি চুড়িদার কাটান আচ্ছা আপনি চুড়িদার কাটান আচ্ছা আচ্ছা আমার চুড়িদারটা হলো যদি মানে সুতির কাপড় দিয়ে করে দেন না হলো সুতির কাপড় দিয়ে করেন না এমনি সিন্থেটিকের কাপড় কিনে কাপড় যদি দিয়ে দিই আপনাকে হ্যাঁ হ্যাঁ আর আপনার রেটটা কতো একটা ব্লাউজ পিস কাটালে ব্লাউজ কাটিং দিলে কতো রেট নেন না আমি বলছি যে হলো আর চুড়িদার কাটাতে কতো নেবেন চুড়িদার আপনি কাপড়ে এমনি পাড় বসিয়ে দেন তাহলে আপনাকে আমি কাপড়টা আর কাপড়টা আর একটা চুড়িদারের পিস দিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু তাহলে ভালো করে রেডি করে তৈরি করে দিবেন হ্যাঁ আচ্ছা দিয়ে পাঠিয়ে দেবো আর আপনাকে আমি মাপটাও সাইজ মানে আমি একটা অন্য দিয়ে দেবো তাহলে আপনার ওটা শাড়িতে হয়ে যাবে আর আপনি আমাকে ফোনে পাঠিয়ে দিবেন যেইটা ফোনে পাঠিয়ে দিবেন আপনাকে আমি বলে দেবো এটা এটা করতে আচ্ছা ঠিক আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ